দৌড়ানো জগিং ইত্যাদি ছোট ছোট কাজগুলি বলতে বজায় রাখতে পারা বলতে রোজ সকালে উঠি সেরকম কিছু না আমাদের পাশে মেডিকেল মাঠ আছে ওই মাঠে হাঁটতে হাঁটতে যাই হেঁটে গিয়ে ওখানে কিছু একটু মানে ধ্যান করি ধ্যান করি বলতে ওখানে ব্যায়াম শেখানো হয় ইত্যাদি খেলাধূলাও করা হয় তো ওখানে গিয়ে সেরকম কিছু না করলেও একটু বসে একটু ম্যাডিটেশন করা হয় কিছু ব্যায়াম করা হয় তারপর ওই মাঠেই দৌড়ানো হয় ওখান দিয়ে দৌড় দৌড়ানো প্লাস দশ মিনিট যেতে লাগে ওই পথে মানে একটু জোরে জোরে হাঁটা যাওয়া লাফদড়ি নিয়ে যাওয়া হয় সেখানে লাফদড়ি খেলা হয় আবার ফেরার পথে আবার হেঁটে হেঁটে আসা এই সবই করা হয় জগিং হিসাবে